হ্যাঁ হ্যালো আপনি সূর্যের বাবা বলছেন হ্যাঁ আমি শ্রাবণী ম্যাডাম বলছি বলছি এই তো সামনেই তো ইউনিট টেস্ট আসছে তো আপনার সূর্য তো ক্লাসে তো সেরকম পড়াশুনা করে না দুষ্টুমি করে হ্যাঁ আমরা তো সবসময়ই তো মানে বাচ্চাদেরকে খেয়ালে রাখি আর পড়াশোনার দিক ভাবেও তো ওদেরকে বুঝিয়েই বলা হয় যেগুলো বাড়ি থেকে করে আনতে বলা হয় সূর্য সেগুলাও কমপ্লিট করে নিয়ে আসে না আর বারবার এখানেও টিচারদের কোনো টিচারের কথাই সে শোনে না এতো দুষ্টুমি করে ও আচ্ছা তাহলে মেডিসিনের প্রবলেম হচ্ছে না মেডিকেলে আরও সব রিপোর্ট করিয়েছিলেন যে বাচ্চার যে স্মৃতিশক্তিটা সেটা চলে গেছে কি না বা কোনো রকমভাবে কোনো কিছু সে কিছু মনে করতে পারছে না বা রাখতে পারছে না সেভাবে কি দেখিয়েছিলেন না এটা তো এক সপ্তাহর মধ্যেই হবে কেন না আমরা তো বলছিলাম যে শনিবার ক্লাস করে আর আপনাদেরকে মানে বাবা মাদেরকে সবাইকে ডেকে একটা স্কুলে মিটিং করবো মিটিংয়ে সেখানেও বলে দেবো যে পরীক্ষা কোন ডেট থেকে পরীক্ষাটা শুরু হবে এবং শেষ হবে না দেখুন এটা তো ওপর থেকে সব তো ঠিক করে আসে না তারা তো ডেট ফিক্সড করে আমাদেরকে পাঠিয়ে দেয় আমাদের স্কুলেতে আমরা সেই অনুসারে রেজলিউশান ফর্ম মানে রেজলিউশান সই করে সেটা আমরা ঠিকঠাক করি এবং সে ডেটেই আমাদেরকে করতে হয় কারণ আমাদেরকে উপরে সেখানেও তো দেখাতে হয় না যে পরীক্ষাটা আমরা কমপ্লিট করলাম কি না সেই হিসাবে আমরা পেছোতে পারবো না সেটা শনিবার সামনের শনিবার আজকে তো সোমবার এই সামনের শনিবারেতে আমরা মিটিংটা ডাকছি হ্যাঁ সামনের শনিবারে স্কুল করে আমরা বাচ্চাদেরকে ছেড়ে দেবো ছুটি দেওয়া হবে দিয়ে দেড়টা একটা তিরিশ মিনিটে আমরা মিটিংটা রাখছি তো আপনারা সকলেই আসবেন এমন কি আপনাকে তো আরো তাড়াতাড়ি আসতে হবে মানে আপনার বাচ্চা যেহেতু এমনিতেই সে শারীরিকভাবে ইয়ে ঠিক আছে বুঝতে পেরেছেন না না না ঠিক আছে মানে শুধু বাবা মা আসলেই হবে কারণ বাচ্চাদেরকে পড়িয়ে আমরা ছেড়ে দেবো তারপর আমরা মিটিংটা করবো বুঝতে পেরেছেন ঠিক আছে তালে হ্যাঁ আচ্ছা ঠিক আছে